হ্যাঁ আমি দেখেছি তবে গরুর গাড়ির রেস বা ছাগলের রেস ওগুলো দেখি নি তবে মোরগ লড়াই বা পশুদের সাতে সম্পর্কিত এরকম লড়াই দেখেছি ইভেন্ট অনেক দেখেছি যেমন মোষের লড়াই দেখেছি যেমন মোরগ লড়াই মোরগ লড়াইয়ে দেখেছি হঠাৎই একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক লোক ভিড় করে একটা জাগায় জমায়েত হয়েছেন ভাবলাম সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিম্বা কোনো অনুষ্ঠান হচ্ছে কারণ খুব চেঁচামেচি হচ্ছিলো দিয়ে ছুটে ছুটে সেখানে গেলাম প্রথমত বেশিরভাগটাই ভেবেছিলাম যে কোনো দুর্ঘটনা হয়েছে তারপর গিয়ে দেখি সেখানে মঝখানে ছক করে কাটা দড়ি দিয়ে ঘেরা একটা ব্যারিকেড করা আছে এবং তার মাঝে ছাড়া আছে দুটো মুরগি প্রথমে বুঝতে পারলাম না যে কী চলছে এখানে তারপরেই দেখলাম মুরগি দুটোর পায়ে ধারালো অস্ত্র অর্থাৎ ধারালো ছুরি বাঁধা আছে সেটা দেখে আমি বুঝলাম যে এটা মুরগির লড়াইয়ের খেলা সেখানে কিছু মানুষজনও বললো যে এটা মুরগি লড়াই তো সেখানে খানিকক্ষণ আমি দাঁড়িয়ে থাকার পর সে খেলাটি শুরু হলো মুরগির মালিক দুটো এসে মুরগি দুটোকে ওপরে ধরে আকাশে ছুঁড়ে দিলেন এবং মুরগি দুটো লড়াই করতে করতে নীচের দিকে নামতে থাকলো আবার একবার দূরে সরে গেলো মুরগি দুটি আবার ঝাঁপিয়ে পড়লো একে ওপরের ওপর আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে এবং শেষে দুটি মুরগি ছিলো একটি কালো রঙের এবং একটি সাদা রঙের তো কালো রঙের ওই মুরগিটি সাদা রঙের মুরগিটির পেটটি ওই ধারালো ছুরি ধারালো অস্ত্রটা দিয়ে ছেদ করে দিলো তারপরেই মুরগিটি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়লো এটাও মুরগি লড়াই ছিলো তো এটা আমি দেখেছিলাম